ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব অনেক কিছুই আছে তার মধ্যে সর্বপ্রথম উৎসব যা বাঙালির কাছে অনেক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল দুর্গা পুজো এছাড়াও আছে সরস্বতী পুজো কালী পুজো বড়দিন দোল উৎসব ইদ উল ফিতর জগদ্ধাত্রী পুজো রথ উৎসব ছট পুজো দিওয়ালি এই পুজোর ছুটিগুলোতে যদি আমি দুর্গা পুজোর কথা বলি তাহলে বলা যায় যে এই পুজোর পাঁচটা দিন প্রত্যেকটি বাঙালি ঠাকুর দেখে বাইরে খাওয়া দাওয়া করে প্রতিটি জায়গায় প্যান্ডেলগুলোতে মানুষের ঢল পড়ে যায় প্রতিমা দেখার জন্য বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এত মজা করে এই কটা দিন উপভোগ করে এছাড়াও কালী পুজোর দিন মা যাদের বাড়িতে কালী মা আছে তাদের বাড়িতে তো বড় করে পুজো হয় অনেক বাড়ির পুজোয় আবার ভোগ রান্না হয় মানুষদের খাওয়ানো হয় আর কথাতেই তো আছে ভোগের রান্না খেতে অমৃত লাগে আর উদযাপিত হয় জগদ্ধাত্রী পুজো কলকাতায় তো তেমনভাবে হয় না বলে ছুটি থাকে না কাজের ক্ষেত্রে কিন্তু বাচ্চারা বা যারা ছাত্রছাত্রী আছে তাদের ছুটি থাকে বড়দিনের ছুটিতে আমরা চিড়িয়াখানা ইকো পার্ক নিকো পার্ক ক্যাথিড্রাল চার্চে মানুষের ভিড় পড়ে যায় বাড়িতে বড়দিন উপলক্ষ্যে কেক কাটা হয় এমনভাবেই উৎসবের দিনগুলোতে মানুষ তাদের ছুটি উদযাপিত করে